আমি একটা পিজ্জা অর্ডার দিয়েছিলাম পিজ্জাটা এখনও আসেনি কতক্ষণে আসবে আমি বাড়িতে কিছু নিমন্তন্ন কয়েকজনকে নিমন্তন্ন করেছি তারা এসে বসে আছে কতক্ষণে আমার খাবারটা এখনও এসে পৌঁছালো না আপনাদের একটা ডেলিভারি বয়ের নম্বর দেন যে নম্বরে ফোন করে আমি জানতে পারব যে সে কতক্ষণে আমার বাড়িতে আমার খাবারটা ডেলিভারি দিতে পারবে খাবারটা এখনও এল না কতক্ষণ লাগতে পারে বা কতক্ষণের মধ্যে আসতে পারবে সেটা আমার জানানো জানাটা খুব জরুরি কারণ আমি আত্মীয়স্বজনকে নিমন্তন্ন করেছি তারা এসে বসে আছে তারা এবার চলে যাবে বলছে এবার ততক্ষণ কি জিনিসটা না এসে পৌঁছালে আমি তো জিনিসটা তাদেরকে দিতেও পারব না আর তারাও খেতে পারবে না তাই বলছি আপনাদের যে ডেলিভারি বয় তার নম্বরটা দিন আমি সেই নম্বরটা দিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি সে কতক্ষণের মধ্যে খাবারটা নিয়ে পৌঁছাতে পারবে